আমার রাজ্যের নাম পশ্চিমবঙ্গ এখানে মূলত ভাষা বাংলা পশ্চিমবঙ্গের অনেক ধরনের মানুষ বাস করেন তাদের বিভিন্ন ভাষা তারা বাংলা ভাষাও জানেন এবং তাদের নিজেস্ব ভাষাও জানেন আমার রাজ্যে সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ ও প্রচারের মূলত বেশিরভাগ ক্ষেত্রে বাংলা ভাষাই ব্যবহার করা হয় বাংলা ভাষা কোনো অনুষ্ঠান চালনা করলে আমাদের পশ্চিমবঙ্গের মানুষ বুঝতে সুবিধা হয় এবং আমি মনে করি বাংলা ভাষা একটি সুন্দর ভাষা বাংলা ভাষাকে আরও উন্নত করার জন্য বাংলা ভাষার প্রচার করা হয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বাংলা ভাষার এমন একটি ভাষা যা মানুষ খুব সহজে বুঝতে পারেন এবং আয়ত্তে আনতে পারেন তাই সমস্ত অনুষ্ঠান বাংলা ভাষায় প্রচার করা হয় এক্ষেত্রে বাংলা ভাষার অনেক ভূমিকা আছে একটা কঠিন জিনিসকে বাংলা ভাষার মাধ্যমে মানুষের কাসে অতি সহজ করে তুলে ধরা হয়